ভারতে যাওয়ার জন্য যেমন খরচ মনে মনে করে যে কম তা না খরচ ভারতে ঘুরতে যাওয়ার জন্য কোনোমতে খরচ কম নেই সব সময়ের জন্য খরচ এখন বেশি কারণ যে যে সব কিছু এখন দাম বেড়ে গেছে ওই জন্য গাড়ি ঘোড়া যেখানে যাবে একটা জায়গায় আমি গেলাম সেখানে গাড়ি খরচ আগে পাঁচ পাঁচ টাকা দশ টাকা গাড়ি খরচ ছিলো এখন তার ডবল হয়ে গেছে এর জন্য যত দিন যাচ্ছে তত দাম বাড়ছে কম জিনিস এখন নেই সব জায়গায় সব কিছু কিনতে গেলে সব সময় দাম বেশি ডবল কি ডবল এ জন্যে এখনকার দিনে আর রাষ্ট্রীয় ভ্রমণে যেখানে যাও না দাম বাড়বে দাম কমছে না কোনো জিনিস কিনতে গেলেও দাম কোথাও যেতে গেলেও কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে যেতে হবে